আমি সাধারণত আমি সাধারণত মানে আমাদের অঞ্চলেই এক একটি অনেকগুলো দোকান আছে যেগুলোতে বই কিনি সেগুলোতে সস্তায় পাওয়া সাধারণত সেগুলোতে আমি রেগুলার যাই বলে সেগুলো সেখানকার মানে বিক্রেতা অনেক কম দামও নেয় এছাড়াও আমাদের এলাকায় অনেকগুলো পুরনো বইয়ের দোকান আছে যেখানে নতুন বইয়ের মতনই বই পাওয়া যায় কিন্তু সেগুলো পুরোনো এবং অনেক কম দামে বইগুলোকে পাওয়া যায় এবং সেগুলো কিনে স্যাটিসফাইড মানুষ হয়ে যায় আর এছাড়াও আমি কলকাতায় গিয়েছি অনেকবার বই কিনতে এবং সেখানে বইগুলো অনেক অনেক সস্তায় বই পাওয়া যায় আমাদের এখানের তুলনায় ওখানে অনেক কম দামে বই পাওয়া যায় এবং সেগুলোকে সাধারণত আমাদের এখানকার বইগুলোও কলকাতা থেকে আনা হয় তাই ওখানের অ্যামাউন্টের তুলনায় মানে ওইখানের দামের তুলনায় এখানের দামটা একটু বেশি হয়